কৃষকরা আমাদের পূর্ব বর্ধমান জেলাতে যে সমস্ত পূর্ব বর্ধমান জেলাতে বলা হয় অনেক ধান এবং চাষিরা চাষ করে ধান যে উৎপন্ন হয় তাতে চাষ করতে গেলে লাগে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক এবং কম্পোসিট সার তো সেই সারগুলো আমরা কোত্থেকে পাই তো সারগুলো আমরা যে আমাদের বাড়িতে আছে বিভিন্ন ধরনের গবাদি পশু ছাগল হ্যাঁ থেকে শুরু করে গরু এই সমস্তগুলো পশুপাখি বা এই সমস্তগুলো জন্তু জানোয়াররা যেগুলো আছে আমাদের গৃহপালিত পশু তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সার যেমন তাদের মলমূত্র ত্যাগ থেকে যেমন গোবর থেকে আমরা যদি একটা জায়গায় পচিয়ে সেগুলোকে একটা জায়গায় রেখে সারের মতোভাবে তৈরি করি তো সেই সারগুলো আমরা জমিতে দিই সেই সারগুলো আমরা জমিতে দিলে আমাদের জমি আরও উর্বর হবে এবং জমিতে জমিতে সারের যে জমিতে যে আমাদের বিভিন্ন ধরনের পোক মাকড় কীট থাকলে আমাদের জমিকে আরও সবজি বা সমস্ত যে ধান এই সমস্তগুলোকে আরও উন্নত করে তুলবে সেই সমস্তগুলো সবজি বা এইগুলোকে ভালোভাবে তৈরি করার জন্য আমাদের কি দরকার বিভিন্ন ধরনের কম্পোসিট সার আমরা বিভিন্ন ধরনের কম্পোসিট সার বা কীটনাশক দিয়ে থাকি এবং পশুর যে বর্জ্যের ব্যাপারটা পশুর বর্জ্য যদি আমরা পাই ঠিকমতো জমিতে যদি আমরা দিই তাহলে আমরা খুবই ভালো ফলাফল পেতে পারি তো এই ফলাফলগুলো আমরা যখন পাবো সেই জন্য আমরা কি ইউস ব্যবহার করব আমরা ব্যবহার করব পশুর বর্জ্য পশুর বর্জ্যকে আমরা জমিতে বিভিন্নভাবে ছিটিয়ে সে সমস্তগুলো পশুর বর্জ্যকে ঠিকমতোভাবে দিয়ে আমরা কি করতে পারি আমরা আমাদের আমাদের যে সমস্ত গাছ বা ধান ক্ষেত আছে সবজি ক্ষেত আছে তো সেইগুলোকে আমরা আরও উন্নত করতে পারি এবং ভালো ভালো ফসল পেতে পারি ভালো ফসল পেতে পারি মানে হচ্ছে যে আমরা যে ফসলটা পেতাম আরও তার চেয়ে বেশি কোয়ানটিটি বেশি ভালো এবং পুষ্টিকর খাদ্য আমরা জমি থেকে বা আহন করতে পারি এবং ধরুন তারপরে আসছে আমাদের জমিতে যে আখ চাষ হয় মাঝে মাঝে হ্যাঁ সর্ষে এই সমস্ত তিল পুরো চাষ হয়ে আমাদেরকে কি করে আমাদেরকে সুলভ খাদ্য বা এই সমস্ত কিছু আমাদেরকে প্রদান করে আমরা তাই পশুর